হ্যালো হ্যাঁ আপনি কি দীপ ট্রাভেল এজেন্সি কথা বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিই গতকাল আপনাদের ওখান থেকে একটা গাড়ি বুক করেছিলাম হ্যাঁ হ্যাঁ দমদম থেকে বলছি না কোনো সমস্যা হয় নি আসলে একটা জাস্ট হ্যাঁ এ দেওয়ার জন্যই পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য ফোন করছিলাম হ্যাঁ আসলে আমি ওই যে গাড়ি বুক করেছিলাম আমার যে ড্রাইভার ছিলেন ওনার ব্যবহার খুবই ভালো লেগেছে অত্যন্ত নম্র তো এইটা জানানোর জন্যই আপনাকে ফোন করা আর কি না না কোনো সমস্যা হয় নি আসলে ওনার ব্যবহার অত্যন্তই ভদ্র ছিলো ঠিক আছে উনি তো আমার দাদার বয়সই ছিলেন ঠিক আছে তো আমার অনেক রাতও হয়ে গিয়েছিলো ফিরতে টিক আছে উনি রাস্তায় খুব যত্ন সহকারে আমার বাড়ির সামনে আমাকে একদম ড্রপ করে দিয়ে যান ঠিক আছে তো এটা জানানোর জন্যই আমি আপনাকে ফোন করলাম জাস্ট একটা ফিডব্যাক দেওয়ার জন্য যে আপনাদের পরিষেবা এবং আপনাদের যে ড্ৰাইভারের ব্যবহার সেটা খুবই ভালো তো এটা আপনি ওনাকেও জানাবেন এবং আপনাদের এরকম ভালো পরিষেবা দিতে থাকবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন আমার কোনো অসুবিধা হয় নি ঠিক আছে তো পরবর্তীতে আমি যদি যাই কখনও আবার আপনাদের এজেন্সি থেকেই যাবো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ রাকলাম